হ্যালো হ্যাঁ বলুন আমি ওই হ্যাঁ আমি ওই হ্যাঁ আমি ওই আপনার সব কিছু ব্যাপারে ভবিষ্যতের ব্যাপারে কী পড়াশোনা করলে ভালো হয় জানতে চাইছিলাম আমি পরের বছর উচ্চ মাধ্যমিক দেবো আমি বিজ্ঞান বিভাগেই পড়ছিলাম তো আরো বেটার হ্যাঁ বুঝতে পারছিলাম না ভবিষ্যতে কী করবো ওই জন্য আপনাকে ফোনটা করলাম হ্যাঁ আচ্ছা বলুন ধরুন আমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই তাহলে কি জয়েন্ট এনট্রান্সের এগজ্যাম দিতে হবে তাহলে শুধু হোস্টেল ফিসটা লাগবে তাই তো কলেজের কোনো আলাদা করে ফিস দিতে হবে না আচ্ছা আর যদি মেডিকেল লাইনে পড়ি তাহলে ওই মেশিন টেশিন ভালো আছে তাই তো

আচ্ছা ঠিক আছে এতো কিছু বলার জন্য ধন্যবাদ স্যার ঠিক আছে স্যার হুম